আমি কখনও উল্কাপাত দেখিনি আর সেইজন্য আমার অভিজ্ঞতাও সেরকম কিছু নেই যে কিছু শুনেছি গ্রামের মানুষ পরিবারের মানুষের কাছে যারা পুরানো মানুষ তারাই সেই উল্কাপাত সম্বন্ধে কিছু একটা বলেছিলো আমি সেইটুকু নিয়েই জানি উল্কাপাত বলতে বোঝায় যে তারা খসাকে বলে যদি মহাকাশের কোনো বস্তু যদি আমাদের পৃথিবী সে এসে পরে আছড়ে পরে সেটাকে কিন্তু উল্কাপাত বলে মানুষজন চেনে সেই উল্কাপাত হলে পরে অনেক ক্ষয়ক্ষতি হয় কারোর বাড়ির উপরে পড়লে নাকি সেটা সেই ভেঙেচুরে যায় আবার কিছু জায়গায় পরলে সেটা নাকি গর্তও হয়ে যায় সেখানে উল্কাপাত অনেক ধরণেরই হয় কিছু কিছু জায়গায় সেই অগ্নি অগ্নি উতপাত হয় মানে অগ্নি সে উল্কাপাত হয় এবং কিছু কিছু জায়গায় শুধুমাত্র সে মহাজাগতিক বস্তু অর্থাৎ সে গরম কিছু জিনিস মাটিতে এসে পড়ে আছড়ে পড়ে কোনো কোনো গ্রামেও কিন্তু অনেকদিন আগে কিন্তু এরকম হয়েছে সেটাও কিন্তু শোনা যায় মানুষের মুখে মুখে আমি উল্কার কাছে কিছু চাই না এখনও পর্যন্ত উল্কাপাত যদি যেন না ঘটে পৃথিবীতে এটাই বলবো ব্যাস